হ্যালো হ্যাঁ বলছিলাম আপনি কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন ম্যাডাম ব সমস্ত রা সমস্ত রাস্তাঘাটই তো আমাদের পরিষ্কার হয় বর্ষার আগে আমার সমস্ত রাস্তা পরিষ্কার করেছি এবারেও বর্ষার আগে আমরা চেষ্টা করছি যতোটা সম্ভব রাস্তা ঠিকঠাক রাখা রাস্তা যাতে জল জল না জমে যাতে পরিষেবা মানুষ ভালো পায় আমরা সেই রকমই ব্যবস্তা করছি তো বর্ষাতে এলে একটু মানুষের অসুবিধা হয় তো আমরা তা আমরা তার জন্য আমরা আগে থেকে প্রিকোশন নিয়েই রাখি যাতে বর্ষাতে মানুষের অসুবিধা না হয় আজকে যতোগুলো রাস্তা আচে সমস্ত রাস্তাগুলোই হ্যাঁ পরিষ্কারের কাজ চলছে নতুন করে নতুন নতুন কোয়ারেন্ট করে নতুন নতুনভাবে তাদের কাজের চেষ্টা করা হচ্ছে রাস্তাগুলো উঁচু করা হচ্ছে যাতে দু সাইডে জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সে ব্যবস্থাও করা হয়েছে রাস্তার ধারে চুন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বর্ষাতে যা যা পো পো প্রিকোশন নেওয়ার সমস্ত কিছু আমাদের করা হয় কিন্তু যেইভাবে যে আপনি বলছেন আমরা আমরা কিন্তু এইভাবে কাজ করি না আমরা কিন্তু পরিষেবা দিয়েই থাকি পরে অন্য পৌরসভার থেকে আপনি খবর নিয়ে দেখবেন আমাদের পৌরসভায় কিন্তু কাজ বেশি হয় ঠিক আছে আপনি আপনি যখন বললেন আপনার কমপ্লেন আমি লিখে রাখছি আপনার নাম আমি লিখে রাখছি আমরা ওপর মহলে আপনার কমপ্লেন জানাবো আপনি কতো নম্বর ওয়ার্ড থেকে বলছেন বলছি তিন নম্বর ওয়ার্ড থেকে তো বেশ তিন নম্বর ওয়ার্ড থেকে চৈতালি কাঞ্জি আমি লিখে রাখছি ঠিক আছে ঠিক আছে আমি ওপরে মহলে জানাবো ঠিক আছে